ঘোড়ায় চাপার ক্ষেত্রে আমি প্রথমেই দেখে নেব ঘোড়াটি শান্ত প্রকৃতির কিনা ঘোড়াটিকে ঠিক আমার ঠিক কতটা কথা শুনছে ঘোড়াটি আমি ঠিক ঘোড়াকে গাইড করতে পারছি কি না এটা আমি শুরুতেই দেখে নেব তারপর আমি ঘোড়ার পিঠে চড়ে ঘোড়াটি শুরুতে আস্তে আস্তে তারপর ঘোড়াটি জোরে দৌড়াব ঘোড়াকে নির্দিষ্ট জায়গার পরে ঘোড়াটিকে আমাকে থামাতে হবে সেইরকম নির্দেশ দিতে হবে ঘোড়াটি সেটা শুনছে কিনা সেটি লক্ষ করতে হবে নির্দিষ্ট জায়গায় সে আমাকে নামিয়ে দিচ্ছে বা স্থির হচ্ছে কি না সেটাও আমাকে দেখতে হবে এটি প্রিয় শৃঙ্খলা